আপনার বাড়িটা কোথায় ও হ্যাঁ আমরা সব জায়গাতেই দিচ্ছি এখন আপনি কোন পত্রিকা নিতে আপনি আপনি কোন পত্রিকা নিবেন

ও তো আপনি ওটার দাম আপনি ওটা কি সাপ্তাহিক নিবেন না মাসিক নিবেন সাপ্তাহিকটা ধরুন আপনার পড়বে থার্টি ফাইভ থার্টি মাসিকটা আপনার ধরেন পড়বে ওয়ান হানড্রেড ওয়ান টোয়েনটি না ওটা বুক না আপনি ওটা মা বছরে আপনি ওটা বার্ষিক আপনি পুরো একটা পেমেন্ট দিয়ে করতে পারেন ওটাতে আপনি ডিসকাউন্টও পাবেন আমরা সকাল সকালই দিই এটা ওই সাতটা হ্যাঁ কবে থেকে আচ্ছা ঠিক আছে আপনার নামটা একটু বলবেন আর টাইটেল আচ্ছা ঠিক আছে আপনার এক্সাক্ট বাড়িটা কোথায় বললেন আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি